হ্যাঁ মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি সচেতন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি যে আপনার আমাদের বাড়িতে কিছু সোনা গয়না বা ভবিষ্যত সঞ্চয় ভবিষ্যতের জন্য সঞ্চয়ের জন্য যে সব জিনিসপত্র রাখি বা যে সব দামি জিনিসপত্র রাখি সেগুলো যদি আমরা সেখানে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের লোন গোল্ড লোন বা হোম লোন এরকম কিছু টাইপের লোন পেতে পারি এবং সেই লোন থেকে সেই লোনটা আমরা পরে শোধ করতে পারি আর সেই জিনিসটা সেখানে বন্ধক রাখতে পারি সেটি ভালোভাবে ওখানে মানে সেফ থাকবে এবং সেখান থেকে আমরা লোন পেতে পারি আর সেখান থেকে টাকাটা আমরা তারপরে কোন জায়গায় মানে ব্যবহার করে তারপরে তারপরে সেই লোনটি আবার শোধ করে সেই জিনিসটি ফেরত পেতে পারি আর এইখানে এইখানে এইখানে অনেকে ইনভেস্টও করে কেন কি এইখানে ইনভেস্ট করাতে ভাল ইন্টারেস্ট রেট দেয় এবং এখানে দেয় এবং লাভও হয় এতে লাভও হয় এবং ভবিষ্যতের জন্য কাজও দেয়